হ্যাঁ অবশ্যই মূর্তি বানানোর আমার একটা ভীষণ ভালো অভিজ্ঞতা আছে কেননা আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমি একবার সরস্বতী ঠাকুরের মূর্তি বানিয়েছিলাম সেই যে অভিজ্ঞতাটা আমার ভীষণ ভালো ছিলো এবং আমি তারপরে আরও বড়ো হয়েও আমি অনেক মূর্তি বানিয়েছি তার মধ্যে আসে আমরা কালী ঠাকুরের ছোটো মূর্তি ছোটো কার্তিক ঠাকুরের এই ধরনের মূর্তি আমি বানিয়েছি একবার আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হয়েছিলো সেখানে মূর্তি বানানোর প্রতিযোগিতা হয়েছিলো এবং সেখানে সবাই বিভিন্ন ধরনের মূর্তি বানিয়েছিলো তার মধ্যে আমি বানিয়েছিলাম ফুলের মূর্তি এবং সেই যে অভিজ্ঞতাটা সেটা ছিলো ভীষণ ভালো একটা অভিজ্ঞতা তাছাড়া আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো সময় আমি শোলার বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে থাকি তাছাড়া মাটির ঘর এগুলো দিয়েও আমি অনেক ধরনের মূর্তি বানিয়েছি সব রকম মিলিয়ে আমার যে অভিজ্ঞতাটা ছিলো সেটা ভীষণ সুন্দর